আমি সবার সাথে খেতে ভীষণ ভালোবাসি আমার বাড়িতে যখন ছুটি থাকে অফিসের ছুটি থাকে অনেকদিন ছুটি থাকে তখনই মনে হয় সমস্ত আত্মীয় স্বজন বিশেষ করে যাদের খুব কাছের একবার রান্না করে তাদের ডেকে এনে খাওয়াই একসাথে কিছু মুহূর্ত উপভোগ করি তাছাড়া এমনি বাড়িতে কোনো পুজো আর্চা হলে অবশ্যই তাদেরকে ডাকি নেমন্তন্ন করি সবাই মিলে একসাথে কাটাই